আমি কূপ থেকে পাম্প করে জল বের করি কিন্তু আমি এটি পাম্প না করেও জল বের করতে পারি ওই আমি যদি ওই আমি যদি একটি বৈদ্যুতিক মোটর লাগিয়ে দেই তা হলে সুইচ টিপেই আমি জল বের করতে পারি